আমি যখন পাহাড়ে উঠব তখন ওঠার সময় সাথে করে জল খাবার এবং একটা লাঠি নিয়ে উঠব প্রথমবার ওঠার সময় কোনো ভয় প্রথমবার ওঠার সময় ভয় ঠিকই লাগে কিন্তু দ্বিতীয়বার ও দ্বিতীয়বার সেই ভয়টা আর থাকে না দ্বিতীয়বারে তখন সেই ভয়টাকে কাটিয়ে উঠি